আমি মায়াপুরে বেড়াতে গিয়েছিলাম ওখানে অনেক বিদেশিরা এসেছিলো আমরা যখন মানে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছি তারাও মানে মানে বলছে হরে কিষ্ণা হরে কৃষ্ণা এরকম করে মানে হিন্দিতে বলা চেষ্টা করছে বাংলাতে বলা চেষ্টা করছে কিন্তু তা আমাদের মানে এ বুঝতে তাদের ভাষা কোনো বুঝতে অসুবিধা হয় নি এবং আমরাও মানে হিন্দি ভাষা মানে বলতে পারি আর তাদের সঙ্গে মানে তাল মিলিয়ে আমরাও তাদের ভাষা সব কিছু মানে বোঝার চেষ্টা করেছি আর বলেছি এবং তারাও মানে আমাদের সঙ্গে তাল মিলিয়ে বাংলা বলার চেষ্টা করেছে আর তারাও মানে ভগবানকে দর্শন করে তারা হরে কিষ্ণা হরে কিষ্ণা এরকম বলতে থাকছিলো আর আমরাও মানে স আমাদের খুব ভালো লেগেছে যে ওনারা খুবই ভালো অনেক ঠাকুরের প্রতি ওনাদেরও ভক্তি কৃষ্ণর প্রতি আর সেই জন্য মানে আমাদেরও খুব ভালো লেগেছে এবং আমরাও ওনাদের সঙ্গে মানে সব কিছু মানে শেয়ার করার চেষ্টা করেছি এবং সব কিছু মানে বোঝার চেষ্টা করেছি ওরা কী বলতে চায় না চায় এবং ও অনেক কিছু বলতে পেরেছি বুঝতে পেরেছি আমাদের খুব ভালো লেগেছে